হ্যাঁ ব্যাংকের সাথে আমার অনেক অনেক কিছু খারাপ অভিজ্ঞতা রয়েছে বিশেষ করে লেনদেন করার সময় অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় আমাদের সবাইকে হ্যাঁ আমার অ্যাকাউন্ট রয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে যেখানে আমি যে কোনো সমস্যার জন্য যেখানে আমি যাই যখন যাই সেখানে ওদের বিহেভিয়ারগুলো অনেক রুডলি থাকে স্টাফগুলোর তোস আমি যখনই কোনো সমস্যার সম্মুখীন হই আমি যদি ওখানে নিজের সমস্যাগুলো বলি তো সেখানে বলে যে না একটা ফর্ম ফর্ম ফিলাপ করতে হবে দেন আরো অনেক কিছু রকমের কথা হাঁ যেটা আমার অনেক খুব তাড়াতাড়ি প্রয়োজন হয় হ্যাঁ সেক্ষেত্রে আমি বলি যে আমার খুব আর্জেন্ট আছে তাও বলে না এ ফঁ অনেক অনেক নিয়ম রয়েছে হ্যাঁ চিঠি লিখতে হবে তারপর অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয় হ্যাঁ যে এখানে এটা হবে না বা এ কাউন্টারে হবে না অন্য কাউন্টারে যেয়ে বলুন আবার অন্য কাউন্টারে বলবে আপনি অন্য জায়গায় যেয়ে বলুন তো অনেক সমস্যার সম্মুখীন হতে হয় এবং ব্যাংকে যেমন অনেক চ্যালেঞ্জের যে ব্যাপারগুলো রয়েছে সমস্যাগুলি সেগুলো হলো যে ব্যাংকে যেয়ে আমরা অনেক সময় লেনদেন করি হ্যাঁ টাকা ট্রানজ্যাকশান করি ওতে অনেক সময় কী হয় যে আমাদের টাকা কেটে যায় কিন্তু সেটা ট্রান্সফার হয় না আর সেক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় সবাইকে সেটা সমস্যা এখন রয়েছে এখন সব অনলাইন ব্যবস্থা হয়ে গেছে যেমন গুগলপে ফোনপে ভারতপে আরো অনেক রকম রয়েছে যেমন পেটিএম ছিলো সেটা এখন ভারত সরকার সরকার থেকে ওটা বন্ধ করে দেওয়া হয়েছে সেক্ষেত্রে অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয় আমাদেরকে বিশেষ করে কাগজের কাজ যদি আমরা নিজে যাই যে আমাদের ব্যাংকে আমরা ব্যাংকের কাগজের সমস্যা রয়েছে যে ব্যাংক কেন বন্ধ হয়ে গেল কেন টাকা কাটা হলো এইসব সমস্যাগুলি জানতে সম্মুখীন হতে হয় সবাইকে এটাই বলার ছিলো